আমার পশুদের সাথে বন্ধন খুব ভালো ছিলো আমি অনেক পশু পুষেছি আমার একটা গরু ছিলো তার নাম ছিলো গৌরী একটা ছাগল ছিলো ওর নাম ছিলো লক্ষ্মী আর একটা টিয়া পাখি ছিলো ওর নাম টুনিয়া আমি তাদের সাথেই আমার ছোটোবেলা কাটিয়েছিলাম ওরা আমার বন্ধুর মতো ছিলো সকালে করে মাঠে দিয়ে আসতাম আবার বিকেলে ঘরে নিয়ে আসতাম হাট থেকে অনেক খাবার কিনে নিয়ে আনতাম ওরা কিছু বলতো বুঝতো বুঝতো পাখিটা তো কথাও বলতো আমাদের মতো ওকে কথা শিখিয়েছিলাম আমরা আর ওদের সাথেই খেলতে খেলতে আমার সময় কেটে যেত